আমি অনেকগুলো খাবার অর্ডার করেছিলাম তো সেখান থেকে তো একটা খাবার এসেছে তো সেই খাবারটা তো আমি সেইটা খাবারটা অর্ডার করিনি তারা ভুল খাবার দিয়ে দিয়েছে এবং সেই খাবারে মানে পর্যাপ্ত সবকিছু ছিল না নুন বেশিরভাগ ছিল এবং ঝালটাও প্রচুর ছিল যেহেতু আমার অ্যাসিডিটির সমস্যা আমার তো তেল জাতীয় জিনিস খেলে পরে আমার অ্যাসিড হয়ে যায় আর হচ্ছে আমাকে সর্বদাই টিস্যু পেপার দিয়ে তাকে আমাকে ইয়ে করে খেতে হয় ওই জন্য সেক্ষেত্রে গ্যাস হয়ে যাওয়ার কারণে শরীরে ওই জন্য ওই খাবারটা আমার একদম খেতে পারিনি বিচ্ছিরি খাবার মনে হচ্ছিল যেন কেমন বাসি খাবারকে তারা গরম করে প্যাকিং করে দিয়ে দিয়েছে তো সেই কারণে তো আমি একটু সমস্যার মধ্যে পড়ে গেছিলাম যে এত খাবার খাবো কী করে বাড়িতে তো রান্না করিনি জানি খাবার অর্ডার দিয়েছি সেই জন্য খাবার খাবো তো সেই জন্য খাবার তো অর্ডার দিয়েছি সেই খাবার তো আসেইনি যদিও বা একটা এসেছে তাও আবার এত খারাপ তাকে কি খাওয়া যায় তো এই শরীরের প্রবলেম হবে খেলেও প্রবলেম হবে আবার না খেয়ে থাকলেও তো অ্যাসিড হবে তাই কী করব ভেবে পাচ্ছি না মানে অর্ডার দেওয়ার ফলেও টাকা নিয়ে তারা যে অর্ডার দিচ্ছে নিচ্ছে নিয়ে যে খাবার পাঠাচ্ছে সেই খাবার যে এত খারাপ হতে পারে এটা আমার ধারণার বাইরে ছিল কারণ তারা ওই খাবারের তো মজুরি নেয় না তাতে কী কখনও হচ্ছে ঝাল বেশি দিয়ে দেবে কখনও নুন কম দেবে কখনও বাসি খাবারকে রান্না করে দেবে কখনও দেখবে সেই কাঁচা মাংসের মানে মাংস অর্ডার করলে মাংসের ভিতর থেকে কাঁচা কাঁচা মনে হবে স্বাদ থাকবে না এবং তাতে পর্যাপ্ত মতো সস আর এ কিছুই দেবে না শুধুই অর্ডার করে অর্ডার করলে পরে সেই হিসাবে খাবার পৌঁছায় তো এই কারণে সত্যিই আমার খাবারটা পুরো খারাপ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তাই এই খাবারকে আমি ফেরত দিতে চাই ঘুরিয়ে দিতে চাই কারণ এই অর্ডারটি আমি নিতে পারব না কারণ এই খাবারটা যেহেতু আমি খেতেই পারব না খেলে পরে আমার যদি শরীরে অসুবিধা হয় তাহলে সেই খাবার কেন খাবো তাই যদি সময় লাগে আমি নিজে রান্না করে খেয়ে নেব কিন্তু এই অর্ডার করা খাবার আমি ফেরত দেব কারণ এই বাজে খাবার আমার পেটে হজম হবে না নষ্ট শরীর খারাপ করবে